হ্যাঁ সেটাই তো কী প্রবলেম আপনার আচ্ছা তো আমার যেই টাইমগুলো সেই টাইমগুলো কি আপনার মানে ইয়ে হবে সুবিধা হবে যেই টাইমে শেখাই আমি সেই সময়ে সকালের দিকে একটা হয় ব্যাচ আর বিকেলের দিকে একটা ব্যাচে কোন সময়ে সুবিধা হবে সকাল সাতটা থেকে দেড় ঘন্টা ক্লাস ফাইভ

না দু দিন আমার সবদিনই চলে তো তো আপনার যে দু দিন হবে না সেই দু দিন বাদ দিয়ে আসবেন আপনি না না অসুবিধা নেই যেগুলো সেই সেই দিনটা আপনি করবেন কি ওই দুটো দিন বাড়িতে একটু নিজেকে প্রাকটিস করে নিতে হবে আর কি আপনাকে একটুখানি যেগুলো করাবো ওটা যেগুলো থাকবে সে কাজগুলো আপনাকে বাড়িতে করে নিতে হবে আর কি সময় যখন পাবেন আমনি তখন করে নিতে হবে খাওয়া দাওয়ার সেরকম রেস্ট্রিকশান কিছু নেই কিছু আছে বলে দেব সেটা অসুবিধার কিছু হবে না নরমালি সেটা কোনো অসুবিদা হবে না সেটা বলে দেব আমি হ্যাঁ অনেক অনেক মহিলাই তো করে অনেক সমস্যা নিয়ে আসে মানে আমনি তাদের কাছ থেকেও মানে আমার সম্বন্ধে মানে জানতে পারেন যে তারা ও একটা সুরাহা পেয়েছে কি না বা তারা আমার কাছে যোগা করে তাদের সুবিধা কিছু হয়েছে কি না তো সেটা আপনি খোঁজখবর নিতে পারেন এটা অসুবিধার কিছু নেই তাতে ঠিক আছে তো আপনি একটু খোঁজখবর নিয়ে নেবেন কোনো অসুবিধা আশা করি আপনার যেই সমস্যার জন্য আমনি আসবেন সেটা মানে সমস্যাটার সমাধান হয়ে যাবে খাওয়াটা কন্ট্রোল করার জন্যও কিছু জিনিস আপনাকে মানতে হবে মেনে তো চলতে হবে নিজেকে সুস্থ রাখতে গেলে যোগাটা তো আপনি করবেন নিজেকে সুস্থ রাখা ভালো রাখার জন্যই তো সে ক্ষেত্রে কিছু জিনিস তো আপনাকে মা মেনে চলতে হবে তার মানে এমন কঠিন কিছু ব্যাপার মানতে হবে না যে যাতে আপনার অসুবিধা হয় ঠিক আছে তো আশা করি যে নিয়ম কানুন বলব আপনাকে সেগুলো সাক্ষাতে হলেই ভালো হয় তো ফোনে তো এত কিছু বলা যাবে না তো আপনি সাক্ষাতে আসবেন আমি নিয়ম কানুনগুলো কিছু বলে দেব যেদিন থেকে শুরু করবেন ক্লাস সেদিন থেকেই আমি বলে দেব আপনাকে সব কিছু হ্যাঁ পনেরো দিন বিকেলে চলে আসতে পারবেন বিকেলের যেই ইয়েতে চলে সেখানে সেদিন আসতে পারবেন অসুবিধার কিছু নেই

ঠিক আছে কোনো অসুবিধা নেই মাসে পাঁচশো টাকা না সকলের কাছে তো পাঁচশোই নিই এবারে ব্যাপারটা হচ্ছে আমি তো সব দিনই করাই এবারে সে ক্ষেত্রে আপনি বলছেন দু দিন আসবেন না তো ঠিক আছে চারশো টাকা দেবেন তাহলে এবার তো প্রতি মাসের দশ তারিখের মধ্যে আপনাকে মানে ওই টাকাটা দিয়ে দিতে হবে মাসের যে পারিশ্রমিক সেটা দিয়ে দিতে হবে আপনাকে ঠিক আছে ঠিক আছে তাহলে আপনার সময় দেখে আপনি চলে আসবেন কল করে আমাকে হ্যাঁ ঠিক আছে রাখছি তাহলে